আমাদের পরিবারে বিয়ে হয় বিয়ে হলে হচ্ছে যে একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য সেটা ঐতিহাসিক যেমন হচ্ছে যে আশীর্বাদীর সময় একটা হিরের নেকলেস আছে সেইটা হচ্ছে যে সব সময় যে বড় বউ হয় তাকে দেওয়া হয় আর বড় বউ যে হয় সেটা একটা ঐতিহ্য বহন করে নিয়ে যায় মানে পর বংশ পরম্পরায় সেটা এর থেকে তার তার থেকে তার এইভাবে চলতে থাকে আর কী এটাই ঐতিহাসিক একটা রয়েছে আর এই অনুষ্ঠানটা সব সময়ই একটা থাকে সবারই আর সঙ্গীত থাকে সেটা হচ্ছে যে নাচ গান হয় বিয়ের আগের দিনে এটা নাচ গান একটা হয় সেই নাচ গানটা হয়ে থাকে এটা সব দিন আমাদের হয়ে আসছে এরকম ধরনের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান হওয়া মানেই এই নাচ গানটা হবে আর সেখানে উপস্থিত থাকবে মেয়ের বা মেয়ের যদি বিয়ে হয় তাহলে মেয়ের বাড়ি ছেলের বাড়ি দুটোই থাকবে আর যদি ছেলের বিয়ে হয় তাহলে মেয়ের বাড়িকে ডাকা হবে এইভাবেই একটা ঐতিহাসিক একটা আছে যেমন হচ্ছে একটা ভার আর ওই যে সঙ্গীত অনুষ্ঠান বিয়ের আগের দিনে এই দুটো ইতিহাসে রয়ে্ছে ঐতিহ্য আর কি আমাদের পরিবারের